হ্যাঁ আমার অনেক প্রিয় বাগধারা আছে এই জন্য আমাদের এখানে অনেকই ওইরকম বাগ অনেক বাগধারা আছে যেমন গাছে কাঁঠাল গোঁফে তেল যেমন তেলা মাথায় তেল দেওয়া যার যার যারা বড়লোক তাদের অনেক যারা বড়লোক তাদের অনেক সময় সব কাজের উপরে কাজ হয় যারা গরিব লোক গরিব লোক তাদের এক তাদের কাজ বলতে কোনো কাজই হয় না ওই জন্য করে একে বলা হয় তেলে মাথায় তেল দেওয়া পানিতে পানি বাঁধে ওরকমই যার যার বেশি আছে তার অনেক আছে যার নেই তো কিছুই নেই আরও যেমন গাঁয়ে গাঁয়ের মানে না আপনি মোড়ল মানে তার সে তার মোড়ল মনেই করে না কিন্তু সে তার সে এমন ভাব দেখায় যেন সে মোড়ল তাকে কেউ মানেই না আর গভীর জলের মাছ যে খুব চালাক তাকে বলা হয় গভীর জলের মাছ অতি চালাকের গলায় দড়ি যেমন চালাক হলে তো যে যে যতই চালাক হোক না কেন তাকে তো গলায় দড়ি দিতেই হবে তাই না যেমন অচল পয়সা যার কোনো অচল পয়সা যার যে পয়সার কোনো মূল্য নেই যে পয়সা চলে না সে তাকে বলা হয় অচল পয়সা চোরের মায়ের বড় গলা ছেলে চুরি করেছে ছেলে চুরি করেছে মা বড় গলায় বলছে সেটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা ঢিল ছুঁড়লে পাটকেল তো খেতেই হবে যেমন ঢিল ছুঁড়লে ঢিল ছুঁড়লে আমি যদি কাউকে ঢিল ছুঁড়ি সেও আমাকে ঢিল ছুঁড়বে সেইরকমভাবে ঢিল ছোঁড়াকে বলে পাটকেল খাওয়া অতি লোভের গলায় দড়ি অতি লোভের অতি লোভের গলায় দড়ি যেমন যে বেশি লোভ করবে তার গলায় দড়ি দিতে হবে যেমন লোভে পাপ পাপে মৃত্যু যে বেশি লোভ করলেই বেশি বেশি লোভ করলেই পাপ যেমন বেশি লোভ করলেই পাপে মৃত্যু হবে